বলছি আপনার জু দোকানে জুতো আছে কী কী র ধরনের জুতো আছে তা কোন জুতোর কিরকম দাম কিরকম কী

তা অতো দাম কম দামের জুতোগুলো কিরকম কতো কম ওর থেকে কম হবে না একটু পাঁচশো আর দুশো আর তিনশো

সেটা আমি যাবো যিয়ে দেখছি কেরাকম পছন্দ করে সেই রকম দাম কম হলে যে জুতো পছন্দ হবে সেই জুতো আমি নেবো তা জুতো ভালো হবে তো মডেল টডেলগুলো বা সব কিছু ঠিক আছে তাহলে ওই প্যারাগনের জুতো বা ভালো মডেলের জুতো এখন যে নতুন নিত্য নতুন মডেল উঠেছে বা এখন যেসব মডেল পরছে এখন এখন যে মডেল চলছে যেসবগুলো বাজারে এসব পাওয়া যাবে তো একটু কম সম হলে ভালো হয় তুমি তো একদম হাই ফাই দাম বলছ রাখছি